হ্যালো আচ্ছা আপনার ওখানে মুরগির দোকান তো আচ্ছা কি কি মুরগি পাওয়া যায় কি কি মুরগি মানে মুরগি মানে কি কি কয়লার বয়লার সব মুরগি আছে বয়লার ফার্ম আচ্ছা আচ্ছা বয়লার ফার্মে যদি আমি মাল কিনতে চাই আমার কেমন দাম হবে মোটামুটি যদি পাইকারি মূল্য কিনতে চাই পাঁচ হাজার টাকা লাগবে আমি যদি বেশি মাল নিই বা গাড়ি ভাড়া কি আপনার না আমাকে দিতে হবে গাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কী আর ঠিক আছে আপনার এটা ভালো কোয়ালিটির ভালো আমার দরকার তো একটু বেশিই দরকার আছে আর কোয়ালিটি কেমন আছে মালটার ঠিকঠাক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক ঠিকই আছে তাহলে আমি আপনার সঙ্গে আবার গিয়ে মুখোমুখি দেখা করবো ফোনে কথা তো হয়েই রইলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে